হ্যালো হ্যালো স্যার হ্যাঁ আমি আপনি ম্যাডাম কথা বলছেন আমি রুদ্রনীল আমি রুদ্রনীলের মা বলছি না রেজাল্টটা তো একদমই ভালো হয় নি দেখুন না রেজাল্টটা ও করলো এতো পড়াশুনো করালাম তবু তো রেজাল্টটা ভালো হলো না সেরকম দেখুন না প্রথমবারেই কিন্তু আমি তো আপনাকেও আপনিও আমাকে আপনারও একবারই বলেছেন কিন্তু তারপরেও আপনারও মাঝে মধ্যে বলা দরকার ছিলো যে দেখুন বাড়িতে পড়াশুনা বাড়িতে তো পড়া আমি করাচ্ছি তা সত্ত্বেও যদি আপনার কাছে যে কি করছে সেটাই যদি মাঝে মধ্যেই আমাকে জানাতেন তাহলে তো এরকম গন্ডগোলটা হতো নি আপনি একবার আর এক না বাড়িতে বলেও নি তারপর হলো আমি আপনি পড়াটা দাগটা ঠিক করে দিবেন দেখি যে একটা যে তারিখে দিচ্ছেন সেই তারিখটা না আমি ঠিক করে বুঝতে মানে যে দিন যেই টিউশনি যাচ্ছে সেই পড়ার তারিখটা দিতে বলছি আপনাকে আপনি ফিফথ লিখছেন তারিখটা দিচ্ছেন তারিখটা দেন নি আমার বুঝতেও গন্ডগোল হয় এইবারে দিয়ে দেখুন না অঙ্ক আর ইংরেজিটা একদমই খারাপ হয়েছে অঙ্কটা তো একবারেই খারাপ হয়েছে ইংরেজিটা খারাপ হয়েছে বাড়িতে তো ভালো করে দেখাই কিন্তু এবার আপনার কাছেও তো একটু চাপ থাকা দরকার যে এটা করে নিয়ে আসতেই হবে এটা করতেই হবে এবার না করলে চলবে নি কি না মারধোর তো বেশি আর ওর একটু ধরুন পড়াশুনার থেকেও যেমন ওর মানে গিটারের দিকে বেশি নেশা হয়ে গেছে একটু পড়াটা তো করতেই চায় নি আর পড়াশোনা না করলে কিছু চলবে বলুন এবার আপনাকেও বলছি যেমন একটু আপনি একটু মানে ওকে বেশি চাপে রাখুন লক্ষ্য রাখুন সবসময় যে ও কি করছে হ্যাঁ নাহলে আপনি নাহলে আপনি আমাকে বলুন যে পরীক্ষার জন্য আপনাকে কি আরেকবার আমাকে স্পেশাল করে দিতে হবে কি তাহলে বলুন আমি নয় আরেকবার ব্যবস্থা করি না তবুও যদি আপনি বলেন যে ওকে একটু স্পেশাল করে দেখাবো আপনি তাহলে টাইমটা দেখে যদি একটু বলতে পারেন যে হ্যাঁ আমার একবার টাইম নাহলে আমাদের বাড়িতেই একবার এসে যদি ওকে দেখান তাহলে সেইটাও আমার একটু সুযোগ সুবিধাটা ভালো হবে তালে না তবুও আপনি একটু যদি ওকে একটু মানে একটু চাপে রাখুন সবসময় অঙ্ক অঙ্ক ইংরাজিটায় বেশি একটু করে রাখুন অঙ্কটা যেমন একটু ভালো করে করে অঙ্কটায় আপনি নাহলেও আপনি শুনুন না একটু অঙ্কটা ওকে বেশি করে বাড়িতে কাজ দেন বাড়িতে কাজ দেন হুম আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু লক্ষ্য রাখবেন হ্যাঁ